হ্যাঁ বলুন কী দরকার এগুলি তো আঠেরো হাজার এরকম দাম পড়বে ওগুলো হলো পনেরো ষোলো হাজার এরকম কেমন নিবেন ওটা স্টিল নাকি কীরকম কাঠের আচ্ছা কী কী নেবেন ওটা আট হাজার এরকম স্টিলের খাট চৌদ্দো হাজার এরকম হ্যাঁ হ্যাঁ আর কী নেবেন কত পিস আচ্ছা আর কিছু লাগবে কোথা থেকে বলছেন আপনি

বর্ধমান কোন জায়গায়

আচ্ছা তো কবে নেবেন মালটা আচ্ছা আর কিছু লাগবে কিছু আর আর কিছু নেই তো কিসের জন্য নিচ্ছেন ওগুলো হ্যালো কিসের জন্য নিচ্ছেন এগুলো দোকানে আসুন না দেখে যান হ্যাঁ হ্যাঁ কেমন ডিজাইনের নেবেন আছে সেরকম দেখে যান এসে আগে দোকান দোকানটি তো আমাদের সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা তার আগে বেশি দেরি করলে হবে না আচ্ছা জানেন তো কোথায় দোকানটা দোকানটা কোথায় জানেন তো ইয়েতে

ঠিক আছে রাখছি তাহলে